পশুপালনে ব্যবহৃত কিছু সাধারণ ধরনের পশুখাদ্য বা পশুদের খাওয়ানোর যে উপকরণগুলি সেগুলি হল ভুট্টা সয়াবিন খাবার বা আলফালফা ঘাস খড় ইত্যাদি তাছাড়াও আলু এবং সবজির খোসা ইত্যাদি ব্যবহার করা হয় পশুদের খাওয়ানোর জন্য স্বাস্থ্যকর উৎপাদক পেতে প্রাণীদের যে খাবারগুলি দেওয়া হয় বা যেগুলি তাদের পছন্দ সেগুলো খোলো খোল জাতীয় বা খড় জাতীয় খাবার তাছাড়াও যে সবুজ কচি ঘাস থাকে সেগুলি খেয়ে তারা বেশি খুশি হয় বিশেষ করে যে তৃণভোজী প্রাণীগুলি যেমন গরু মহিষ ছাগল ইত্যাদি তারা এই সবুজ ঘাস খেতে বেশি পছন্দ করে